আমি আমার বাড়িতে একবার হরিনাম হয়েছিলো ওই হরিনামের সময় প্রায়ই একশো জনের জন্য আমি খাবার রান্না করেছিলাম তাদের জন্য আমি বাজার করেছিলাম বাজারে গিয়ে আলু পেঁপে কুমড়ো বরবটি আরো নানান রকমের সব রকম সব্জি কিনে নিয়ে আসি তাছাড়াও মুদি দোকানে গিয়েছিলাম সেখানে চাল ডাল আরো নানান রকমের যেসব দৈনন্দিন যেসব জিনিসের প্রয়োজন হয় সেসব কিনে নিয়ে আসি নিজের হাতে আমি সব কিছু করেছিলাম আমার খুবই ইচ্ছা ছিলো আমি নিজের হাতে সবাইকে খাওয়াবো তাই আমি সব কিছু নিয়ে এসেছিলাম এবং আগের দিন রাত্রেবেলা আমি সব রকম সব্জি কেটে রেখেছিলাম আলু পেঁপে কুমড়া লাউ বরবটি হ্যাঁ তাছাড়া আরো অনেক সোয়াবিন নানান রকমের সব কিছু দিয়ে আমি তারপরের দিনে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে সেই দিন সকলের জন্য আমি রান্না করেছিলাম আমি রান্না করেছিলাম খিচুড়ি পোস্ত এবং পটলের তরকারি তাই তার আগের দিনে আলুটা সেদ্ধ হবে না বলে আলু পোস্ত কেটে রেখেছিলাম না তা পরের দিন ভোরবেলা উঠে সেই আলুটিকে কেটেছিলাম আলু কেটে আমি আলু পোস্ত বানিয়েছিলাম তবে পোস্তটা আমি শীলে বেটে নিই নি আমি বাড়িতে মিক্সি ছিলো মিক্সিতে পোস্ত গুঁড়িয়ে ছিলাম পোস্তকে গুঁড়িয়ে পোস্ত বানিয়েছিলাম সেই সম্ব সেই সময় সবাইকে খাইয়ে আমার খুবই আনন্দ পেয়েছিলাম কারণ ওই একশো জন লোক আমার বাড়িতে সবাই একসঙ্গে একত্রে বসে মাটিতে বসে শাল পাতায় করে সবাই মিলে খেয়েছিলো সেইটি দেখে আমার খুবই ভালো লেগেছিলো আমি খুবই আনন্দিত যে আমি নিজের হাতে রান্না করে ওদেরকে সবাইকে খাওয়াতে পেরেছিলাম এছাড়াও হরিনাম সংকীর্তন দলের আরো কিছু মানুষ ছিলো যারা বলেছিলো যে আমি আমরা সবাই লুচি এবং তরকারি খাবো আমি তাদের জন্যও আরেকজনের সাহায্য নিয়ে লুচি এবং তরকারি বানিয়ে দিয়েছিলাম এই অনুষ্ঠানটিতে আমি নিজে রান্না করতে পেরে নিজে পরিবেশন করতে পেরে খুবই উপকৃত এবং খুবই আনন্দিত